হ্যাঁ রান্না করার ক্ষেত্রে আমার একবার বিরাট দুর্ঘটনা ঘটেছিল দুর্ঘটনাটা বলার নয় বলতে গেলেই আমাকে খুব ভয় পায় দুর্ঘটনাটি হলো আমাদের আগে গ্যাসের ব্যবহার ছিল না কিছু দিন আগে গ্যাস কেনা হয়েছে এবং এখন গ্যাসেই তরকারিগুলো রান্না হয় আমি বুঝতেই পারি না দেখছি গ্যাসের মুখ দিকে হালকা হালকা গ্যাস বেরোচ্ছে তারপর দেখছি আস্তে আস্তে গ্যাস জ্বলতে জ্বলতে হঠাৎ করে দপ করে গ্যাসের মুখে আগুন জ্বলে উঠল আমি তো খুব ভয় পেয়ে গেলাম তারপর একটু সরে এসেই খুব মাথায় বুদ্ধি এল সঙ্গে সঙ্গে একটি চট ছিল পাশে আমি সেই চটটা ভিজিয়ে তাড়াতাড়ি গ্যাসের মুখের দিকে ফিঁকে চেপে ধরলাম তারপরে সবাই এসে বলছে ওভাবে ধরিস না ধরিস না অসুবিধা হবে কিন্তু একজন বলল না ওইভাবে ধরলেই এটা ঠিক হবে আমি যাই হোক নিজের চেষ্টায় এটা করেছিলাম ঠিকই কিন্তু এই ভয়ংকর বিপদের হাত থেকে আমি বেরিয়ে আসতে পেরেছিলাম